আমার মনে হয় যারা জঙ্গলে ঘুরতে যায় তাদের দূরবীন থাকাটা অবশ্যই দরকার জঙ্গলে ডাক শোনা যায় কিন্তু পাখি দেখা যায় না পাখি জঙ্গলে গাছের আড়ালেই লুকিয়ে থাকে তার জন্যই দূরবিন দরকার দূরবীনের কাজই হলো দূরের জিনিস কাছে নিয়ে এসে দেখা যেখানে আমাদের চোখ পৌঁছায় না সেখানেই দূরবীণের কাজ সেটা দূরবীন দিয়েই দেখা সম্ভব আর অবশ্যই পাখির ছবি তুলতে গেলে ক্যামেরা দরকার হবে বাকিদের জঙ্গলে দেখতে গেলে এই দুটো জিনিস অবশ্যই দরকার বলে আমার মনে হয়